আমাকে মাধ্যমিকের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমি কোন বিভাগে ভর্তি হব সব বিষয়গুলিকে খুঁটিয়ে নাটিয়ে দেখে দেখলাম কলা বিভাগের বিষয়গুলিই আমার কাছে সহজ মনে হচ্ছে তাই আমি কলা বিভাগ নিয়েই পরে ভর্তি হই এবং আমি এই সিদ্ধান্তও নিয়েছিলাম আমার মা বাবা দিদি দাদা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে